আমার ফেসবুকের প্রোফাইলে ডিপি আমি একটা ফটো সেট করেছিলাম ভালো এডিট করে আমার হোয়াটসঅ্যাপেও সেভ করেছিলাম এবং আমার বন্ধুরা দেখে বললো ফটোটা ভালো লাগছে আমি আমার ফটোটা একটু ওরম করে এডিট করে দে লোকে আমাকে ফটোটা দেখে ভালো বললো এবং আমারও ওই ফটোটা দেখতেও খুব ভালো লাগছিলো এবং সেটি আমিও আমার ইনস্টালে বা হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব ডিপি দিলাম লোকে আমাকে দেখলো দেখে বললো তুমি খুব ভালো এডিট করতে পারো আমাদের একটা একটা করে এডিট করে দাও আমরাও ডিপি দিই এবং আমি বললাম ঠিক আছে দেবেন এবার আমি তাদের এডিট করে দিলাম তারা আমাকে ভালো বললো বললো তুমি খুব এডিট করতে ভালো পারো আরও আমাদের দেব আমাদের আরও এই ফটোগুলো এডিট করে দেবে